রাষ্ট্রীয় পরিবহনের মান কেমন রাষ্ট্রীয় পরিবহনের মান একটি দেশে অবস্থিত পরিবহনের গুরুত্বপূর্ণ মানবোধক এবং মান মানবিক মান স্থাপনের জন্য উপযুক্ত মান মাপনের ব্যবহার করে একটি প্রযুক্ত হয়ে দেশের সাময়িক পরিবহনের শীলতা সুরক্ষা স্থিতিশীলতা দূরত্ব মান কন্ট্রোল এবং পরিচালনার জন্য মান বজায় রাখার জন্য সরকারি নীতি এবং ব্যবস্থাপনা প্রয়োজন রাষ্ট্রীয় পরিবহনের মান কয়েকটি প্রধান মান সুরক্ষা পরিবহন শীলতার সুরক্ষায় একটি গুরত্বপূর্ণ বিষয় রাষ্ট্রীয় পরিবহনের মান স্থাপন সুরক্ষা প্রয়োজন যাতে পরিবহনের শীলতা অনুপ্রাণিত প্রবাহে সুরক্ষিত হয় ভারতের ভ্রমণ স্থায়ীশীলতা নয় ভারতের ভ্রমণ খরচা কমানোর জন্য কিছু যেমন উপায় আছে যেমন বাস বা ট্রেনে করলে খরচা একটু কম হতে পারে